আধুনিক বিশ্বে বাংলা ভাষা যে চ্যালেঞ্জের সম্মুখীন হয় বলে আমি মনে করি সেটা হলো যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাই কোনো চাকরির ইন্টারভিউ দিতে তাহলে ওখানে প্রশ্ন আসতে পারে হিন্দিতে বা ইংলিশে তো সেখানে বাংলা ভাষার চলবে না তারপর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও ঘুরতেও যাই সেখানেও বাংলা ভাষা চলে না তো সেক্ষেত্রে যদি ইংলিশ আর হিন্দিটা আমাদের জানা থাকে তাহলে খুবই ভালো হয় তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যেটা হলো আমি একবার আমার ফ্যামিলির সাথেই পুরীতে ঘুরতে গেছিলাম তো সেখানে একটা রেস্টুরেন্টে যখন খেতে যাই তো আমার একটা ফোন ফোন আসে আমি সেখান থেকে বেরিয়ে আসি আর আমার মা বাবা সেখানে বসে থাকে আর ওয়েটার এসে মেনু কার্ড দেয় তো সেখানে সব ইংলিশে লেখা থাকে মেনুগুলো তো যেহেতু মা বাবা ইংলিশ হিন্দি জানে না তাই যে কোনো একটা খাবার অর্ডার করে দেয় তারপর যখন খাবারটা আসে তখন দেখতে পাই যে সেই খাবারটা খাওয়াই যাবে না তো সেইক্ষেত্রে যদি তারা ইংলিশ বা হিন্দিটা জানতো তাহলে খুবই ভালো হতো এই সমস্যার মুখে তাদের পড়তে হতো না